আমি গত তিন মাস আগে পার্পেল অ্যাপ থেকে গুড ভাইবস কোকোনাট ফেস ক্রিম অর্ডার দিয়েছিলাম প্রথমত সেই প্যাকেজিংটা খুবই অসাধারণ ছিল কোনো রকম প্যাকেজিং থেকে লিকেজ হয়নি অ্যান্ড যেরকমভাবে যেরকম আমি ফোটো দেখেছিলাম অ্যাপে একদম সেরকম প্রোডাক্টই আমি রিসিভ করেছি প্রথমত প্রোডাক্টের স্মেল খুবই অসাধারণ অ্যান্ড প্রোডাক্টের প্যাকেজিংও খুব সুন্দর অ্যান্ড প্রোডাক্টটা আমি গত তিন মাস যাবত ইউজ করছি আমার স্কিনে কোনোরকম র্যাশেস বেরোয়নি এবং আমি আমার স্কিনে পুরোপুরিভাবে সুট করেছে প্রোডাক্টটা তাই আমি এর থেকে বেনিফিটও পাচ্ছি আমার স্কিন আগের থেকে অনেক সফ্ট লাগছে স্মুথ লাগছে অ্যান্ড এতে ব্রাইটনিং প্রপার্টিও ছিল যেটা পুরোপুরিভাবে আমার স্কিনে খুব ভালোভাবে কাজে দিচ্ছে আর আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তাই যদি অন্য কেউ এই প্রোডাক্টটা পারচেস করতে চায় তবে নিঃসন্দেহে পারচেস করতে পারে আমি যেরকম ভালো ফল পেয়েছি আশা করছি অন্যেরাও সেটা পেতে পারে